ফোনের মডেলটা ভালো এসবে এমআরপি আসবে তিরিশ হাজার টাকা আপনার একশো আঠাশ জিবি থাকবে ফোর জিবি র্যাম থাকবে ফোনটা নতুন এসছে বাজারে বাজারে মডেলটা খুব ভালো আপনি ব্যবহার করে দেখুন মডেলটা ভালো হ্যাঁ হ্যাঁ ফোনটা অবশ্যই ভালো হবে নতুন এসছে বাজারে নতুন মডেলটা মডেলটা এখন ভালো বিক্রিও হচ্ছে না না বাজারে ওয়ান প্লাসটা ভালো এসেছে এখন মডেল আপনার কাছে আমার কাছে কালেকশানও অনেক রকম আছে আপনি যেরকম কালেকশান চাইবেন হুম এমআরপি নিয়ে ভাববেন না এমআরপি ঠিকই আছে আপনি যদি বলেন সেরকম

আপনাকে অনেক অনেক রকম এও আছে না না আপনি ই এম আইও করতে পারেন কোনো অসুবিধা নেই হুম হুম হ্যাঁ আপনি আসুন আপনি মডেল দেখুন আপনি কোন মডেলটা চুস করবেন আপনি দেখে নিন আপনাকে সেরকম সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আপনি আসুন যে মডেলটা নেবেন আপনি দেখে নিয়ে যাবেন হুম হুম হ্যাঁ সপ্তাহে শনিবার করে বন্ধ থাকে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে আচ্ছা ও ঠিক আছে আপনিও আসুন দেখবেন মডেলটা কেমন ভালো লাগলে আপনিও নেবেন হুম হুম ঠিক আছে হ্যাঁ